ঝাড়গ্রাম জেলার পরিবহন ব্যবস্থা খুবই ভালো কারণ এখানকার রাস্তা রাস্তা খুবই উন্নত এবং মেরামত করা আর এখানে ঝাড়গ্রামে নিজেস্ব মানে স্টেশন ঝাড়গ্রাম স্টেশন আছে যেখান থেকে মানুষ খুব কম পয় পয়সায় এখানে ওখানে যাতায়াত করতে পারে আর এখানে জনপরিবহন ব্যবস্থা খুবই ভালো যা সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই সাশ্রয়ী তবে মানে ভাড়ার ক্ষেত্রে খানিকটা মানুষদের সমস্যা হয় তাছাড়া এখানকার বাকি সব যে সব জনপরিবহন ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এবং অন্যান্য জায়গার থেকে অনেকটা উন্নত